হ্যাঁ ডাক্তারবাবু কথা বলছেন আমি নদীয়া থেকে চট্ট নদীয়ার চট্টগ্রাম থেকে বলছি সোমা দাস ভালো আছেন তো আচ্ছা বলছিলাম আপনার চেম্বার তাহলে কখন খোলা থাকে স্যার আমি আমাদের বাড়িতে একজন বয়স্ক মানুষ তাকে নিয়ে যাব আর কি ও আচ্ছা আচ্ছা আমাদের বাড়িতে একজন বয়স্ক মহিলা আছে ওনার খুব হার্টের সমস্যা দেখা দিয়েছে সেই হিসেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আগে সব জায়গাতে ডক্টর দেখিয়েছি দু একটা ডাক্তারকে দেখানো হয়েছে এমনি বয়স্ক মানুষ তো বেশি ভালোভাবে ওকে গাড়িতে নিয়ে যাওয়া একবারে অসম্ভব হয়ে যাচ্ছে সেই হিসেবে দেখানো হয়েছে রিপোর্ট টিপোর্টও করানো হয়েছে সেভাবে কোনো ফল দেখা দেয়নি তার হার্টের ইয়েটা ঠিক না না ঠিক হচ্ছে না তার বেড়েই যাচ্ছে হার্টের অনেক রকমের ওষুধপত্র সব কিছু খাচ্ছি এমনি না হলে খাওয়া দাওয়া সব কিছু করতে পারছে উনি হ্যাঁ রিপোর্ট আর প্রেসক্রিপশান নিয়ে আপনার কাছে এক দিন যাব ভাবছি সেজন্যই আপনার কাছে ফোনটা লাগালাম আমাদের পাশের বাড়িতে কাকিমার কাছে আপনার নাম্বারটা নিলাম হ্যাঁ কাকিমার কাছে আপনার নাম্বারটা নিলাম আর কি বলল আপনি খুব ভালো ডাক্তার স্যার সেই জন্য আপনি যদি একটু ঠিক করে দেন তাহলে ভালো হয় অসুস্থ মহিলা তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নাম লিখিয়ে যাব আর কতো কী ফিজ টিজ সেসব একটু যদি বলে দিতেন তাহলে একটু সুবিধা হতো টাকা পয়সা নিয়ে যাব সাথে করে ওটাই আর কি কত কী ফিজ টিজ আচ্ছা আচ্ছা ছশো টাকা আচ্ছা ছশো টাকা আর তাহলে আমি তাহলে রবিবার দিন যাব ভাবছি এবারে দেখি কি হয় আমার হাজবেন্ড তো বাড়িতে থাকে না বাইরে চাকরি করে সে এবারে হাজবেন্ডের সাথেও একটা কথা বলতে হবে বাড়ির লোকের সাথেও একটা কথা বলতে হবে আমি যেহেতু নাম্বারটা নিয়েই আপনাকে কলটা করেছি তাদেরকে যেহেতু জানানো হয়নি না এই সব বিষয়ে যে আপনার কাছে যাব দেখাতে এই সব আর কি এবারে আপনার কাছে যেতে তো একটু সময়ও লাগবে আমার কাছে সময় লাগবে সেই হিসেবে সবাইকে জানিয়ে এবারে বাড়ি থেকে বেরোতে হবে ও সেই জন্য এবারে আর ওখানে কি ভিড় হয় প্রচণ্ড ছোটো বাচ্চা টাচ্চা আছে তাহলে নিয়ে যাব না আর কি আচ্ছা আচ্ছা তাহলে সেভাবেই আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়ব ওনাকে নিয়ে ওনাকে নিয়ে বেরিয়ে পড়ব তাহলে আপনার কাছে দেখিয়ে আসবো আমার কাছে নাম্বারটা ছিল না আমি অনেক ডাক্তারকে দেখিয়েছি সেই হিসেবে আপনাকে কলটা করলাম আর কি ঠিক আছে তাহলে এক দিন যাব হ্যাঁ ধন্যবাদ স্যার আচ্ছা